হ্যালো আমি রিয়া দাস বলছি এই রোস্তোরাঁ থেকে আমার প্রত্যেক দিন অর্ডার যায় আমার কোনো ঠিকানা দেওয়ার প্রয়োজন নেই কিন্তু পরো বর্তমানে আমি একটি নতুন ঠিকানা যোগ করতে চাই কারণ আমি সেই জায়গাটা থেকে উঠে এসে অন্য জায়গায় বসবাস করছি আগে আমার জায়গা ছিলো বাস স্ট্যান্ডের অলিগলিতে এখন আমি ওখানে আর থাকি না আমি এখন কলেজ মোড়ের সামনে একটি নতুন বাড়ি নিয়েছি ওখানে আমি থাকি এখন আমার ব্যাপারটি হচ্ছে খাবার নিতে যাওয়ার অসুবিধা আপনারা ফোন করলে এখন আপনাদেরকে আগে ঠিকানাটি বলতে হবে কারণ আমি তো আগের ঠিকানায় এখন থাকি না এখন আমি অন্য ঠিকানায় থাকি এখন আমি কলেজ মোড়ের কাছে থাকি তাই এই ঠিকানাটি আপনারা একটু নোট করে নেবেন আর আগের ঠিকানাটি কল বাস স্ট্যান্ডের অলিগলিতে ওখানে আমি আর থাকি না ওখানের ঠিকানাটি আপনারা কেটে দেবেন এখন থেকে কলেজ মোড়ের সামনে প্রতিবার খাবার দেওয়া নেওয়া হবে ওখেন থেকে আমরা যখন ফোন করবো তখন আমরা যেমন ওখানেই খাবারটা দিয়া হয় আপনাদের ডেলিভারি বয় অন্য কোনো কর্মচারী যেমন আমাদের আগের ঠিকানায় কোনো খাবার পৌঁছিয়ে না দিয়ে আসে